আমি এখন চাগরি করি আমার চাকরি নিয়ে অনেক ঘটনা রয়েছে আমি অনেক জায়গায় চাকরি খুঁজেছি কষ্ট করে চাকরি করছি আমার একটা চাকরিতে আমি সেটা করবিভাগে চাকরি করতাম সেখানে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স জমা নেওয়া হতো এবং ইনকাম ট্যাক্স জমা নেওয়া হতো সেখানে আমি মোটামোটি দু বছর চাকরি করেছিলাম সেই চাকরিটা খুবই ভালো ছিল অনেক কিছু আমি শিখেছি সেখান থেকে আমার কম্পিউটার জানা ছিল কিন্তু এই কর সম্পর্কে কিছুই জানা ছিল না তো ওখানে আমি ছ মাসের মতন প্রথমে আমাদেরকে ট্রেনিংয়ে রাখা হয়েছিল সেখান থেকে আমি অনেক কিছু শিখেছি অনেক কাজ শিখেছি কীভাবে জিএসটি জমা দিতে হয় কীভাবে ফর্ম ফিলাপ করতে হয় কীভাবে ইনকাম ট্যাক্স জমা দিতে হয় কী কী তার মধ্যে কী কী ক্রাইটিরিয়া থাকে সেসব জিনিসগুলো জেনেছি আর সেই চাকরিটা খুবই ভালো ছিল সেখানে বন্ধুত্বের সাথে অনেক বন্ধুত্ব হয়েছিল তাদের সিনিয়ারদের সাথেও বন্ধুত্ব হয়েছিল সেখানে কোনও সিনিয়র বা জুনিয়র বলে কিছু ছিল না খুব ভালো লাগতো থাকতে অফিসটা অনেকটা বড় ছিল অফিসে এগারোটা কম্পিউটার ছিল আর বাকি আরেকটা রুমে ছটার মতো কম্পিউটার ছিল আমরা সবাই মিলে কাজ করতাম একজন কেউ ইনকাম ট্যাক্স অফিসে কাজ করত কেউ জিএসটির কাজ করত কেউ প্যানের কাজ করত এইসব কাজগুলো করা হতো আর এছাড়াও অনেক রকম ট্যাক্স পর্চা এইসব জমা নেওয়া হতো আর কাজ খুব সুন্দরভাবে হতো পুরোটাই কম্পিউটার অনলাইনে কাজ হতো পেমেন্ট অনলাইনে হতো খুব ভালো লাগত